এবং সিরজউদৌল্লার আগে দেশ স্বাধীন হওয়ার আগে যাদের ইংরেজরা অত্যাচার করেছিল তাদের অনেক ইতিহাস আমাদের মনে জাগে সিরাজউদ্দৌল্লা কই অত্যাচার করেছিল মীর কাশেম তাদের বিশাল ভাবে তারা দেশ স্বাধীন করেছিল তাদের খুব অন্যায় অত্যাচার করত

অনেক ঘটনা রটনা শুনেছে কিন্তু মীর কাশেম নবাব সিরাজউদ্দৌল্লা এদের অত্যাচারে অত্যাচারিত হয়ে খুবই যন্ত্রণা সহ্য করতে হয়েছিল তাদের দেশ স্বাধীন দুশো বছর আগে তাদেরও আগে আমাদের দেশ স্বাধীন হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালে দেশ স্বাধীন হয়েছিল এই দেশ স্বাধীনের জন্য যারা প্রাণ দিয়েছিল ক্ষুদিরাম মাস্টারদা বিনয় বাদল দীনেশ নেতাজি সুভাষ চন্দ্র বসু এরা দেশের জন্য লড়েছিল এবং প্রাণ দিয়েছিল ক্ষুদিরাম বসু

দেশের জন্য যে লড়েছিল তাদের কথা আমরা এখনও ভুলতে পারিনি এখনও আমরা তাদের স্মরণে আছে

আমরা শুনেছি যে স্বাধীন হওয়ার আগে

যে ভাবে অত্যাচার ইংরেজরা করত তাদের অত্যাচারে অত্যাচারিত হয়ে মর্মাহত হয়েছিলাম উনিশশো সাতচল্লিশ সালে স্বাধীন হওয়ার পর আমরা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলাম কিন্তু এখনও আমরা ঠিক ভাবে স্বাধীন হতে পারিনি বিনয় বাদল দীনেশ বিবাদী বাগ অমরা যারা বলি এরা দেশের জন্য যারা প্রাণ দিয়েছিল তাদের কথা আমরা এখনও ভুলতে পারিনি বাংলার মানুষ যেন মন মাতিয়ে উঠেছিল উনিশশো সাতচল্লিশ সালে স্বাধীন হওয়ার পর মানুষ এখন কিছুটা স্বস্তির নিঃশ্বাস পড়েছিল মানুষ ইংরেজের আমলে যে সব অত্যাচারে অত্যাচারিত হয়েছিল তাদের হুম কথা আমরা এখনও মনে প্রাণে জাগে খুবই লাঞ্ছিত হয়েছিলো মানুষ গঞ্জনা সহ্য করতে হয়েছিল তাদের অত্যাচারে অত্যাচারিত হয়ে

আগের মানুষ শুনেছে তাদের এক লাইন ধরুন লাইন দিয়ে তাদের গুলি করে মাত্র তাদের চাবুকের আঘাত খেতে হতো তাদের অত্যাচারে আমরা খুবই মর্মাহত দুঃখিত এবং এখনও আমরা ভুলতে পারিনি সে জন্য খুবই আমরা মর্মাহত